ভারতের অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গের নিজস্ব কিছু সংস্কৃতি বা সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতের সংস্কৃতির অপরিহার্য অংশ হয়েও কিছুটা স্বতন্ত্র এবং স্বাধীন প্রথমেই যদি বলা হয় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মূল্যদের মূল্যবোধের কথা তাহলে বলতে হয় এখানে প্রধানত সনাতন ধর্মের প্রভাব রয়ে রয়ে গেছে যেখানে সংস্কৃতির প্রভাব অনেকটাই বেশি এখানে প্রধানত রাবীন্দ্রিক সংস্কৃতির প্রতি মানুষেরা শ্রদ্ধাশীল নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমেও তারা সংস্কৃতির মূল সংস্কৃতির মূল্যবোধের খানিকটা বজায় রেখেছে এছাড়াও পশ্চিমবঙ্গের ব বাসিন্দাদের অর্থাৎ বাঙ্গালীদের মধ্যে আতিথেয়তার একটা প্রচলন রয়েছে তারা ভীষণই অতিথিপরায়ণ হয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গই বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক বলে বলা যায় এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালির কিছু উচ্চশিক্ষা এবং ডিগ্রির প্রতি একটা অসাধারণ টান তারা পড়াশোনার বাইরেও বইপত্র পড়ার একটা নিজস্ব টান বোধ করেন এবং এটাও বাঙ্গালির কাছে একটা অন্যতম সংস্কৃতি বা বিশ্বাস হিসাবে ধরা যায়